এ এখন যদি বলেন বিনোদনের সবচেয়ে জনপ্রিয় রূপগুলি কি তো হচ্ছে এখন বর্তমান যুগে নাচ গানটাই এখন মেন হচ্ছে পপুলার হয়ে দাঁড়িয়েছে আগে যেমন ধরুন যাত্রাপালা হতো বা গাজন হতো বাউল গান হতো এখন আর অতটা হচ্ছে সেইগুলো চল নেই এবারে তোমার হচ্ছে এখনও তবুও বাংলার পল্লী পল্লীগীতিই গানগুলো শোনা যায় তো বাংলা রূপকে ধরে রেখেছে